আমি চুপ করে বসে থাকি না কাপড় ছেঁড়া দুটো হয়তো কাপড় একটু একটু ছিঁড়ে গেলো সেই কাপড়গুলো দুটো কাপড়ের কাঁথা করবো লম্বা করে পেতে তাইতে চাদর ছেঁড়া দিয়েছি দিয়ে দুটো কাঁথা বানাবো একটা করলে হবে না আমি তো কাঁথা করে বিক্রি করবো যেরকম ছোটো ছোটো হলে হবে বড়ো বড়ো হলে যেটা যেরকম হবে সেটা সেরকম তো পয়সা দেবে বলো আমার ওই কাঁথা সেলাই করে ওইটা আমার কারবার আর কি আমি ওই কা কাঁথাটা পেতে তার ওপর চাদর ছিঁড়ে দিয়ে তার ওপর দিয়ে সেলাই করছি তিন চার দিন ধরে সেলাই করতে হবে বড়ো কাঁথা হলে একদিন তো হয় না ছোটো হলে হয়তো দুদিনে হয়ে যায় চার পাঁচ দিনে কাঁথা সেলাই করি কাঁথা সেলাই করে বিক্রি করি বিক্রি করে পয়সা হলে নাতিদের কোথাও নিয়ে গেলে কাপড় চোপড় ইয়ে মেলা পার্বনে গেলে ঠাকমার কাছে কাঁদলে ঠাকমা তাদেরকে কি দেবে ওই জন্যে আমি কাঁথা সেলাই করি ও সুতোর দাম বাদ দিয়ে যা থাকে ছেলেদের খাবার দাবার কিনি হয়তো বৌমাদের যেটা শখ লাগে এখন সব নাইটি ফাইটি উঠেছে বৌদের বলি আমার তো মেয়ে নেই বলি ও মেয়েরা তোরা কি নিবি নে আমি এই যা দিতে পারি এর মধ্যে থেকে একটা নাইটি হোক কাপড় হোক যাইহোক পছন্দ করে তোরা কিনে নে আমি কাঁথা সেলাই করছি কাঁথা সেলাই করতে অনেক সময় লাগে অন্য জিনিস হলে টক করে হয়ে যায় একটা কাঁথা করতে গেলে কোনোদিন পাঁচ ছ দিন লাগে কোনোদিন আবার দশ দিনও লেগে যায় আমি ওই কাঁথা সেলাই করে বিক্রি করি বিক্রি করে ওই নাতিদের নিয়ে হয়তো মেলা পার্বনে যাচ্ছি মেলা পার্বনে গিয়ে ওটা মা এটা দাও না ওটা দাও না এখন ছেলেদের বায়না কি জানো পঞ্চাশ টাকার নীচে কোনো জিনিস নেবে না কোথায় বড়ো বড়ো পাখি এক্কা গাড়ি এই নিয়ে তারা বায়না করে একটা কাঁথা সেলাই করতে কতদিন যায় বলো দিকি আমি ও বুড়ো হয়ে গেছি হুটপাট করে অতো কাঁথা করতে পারি যতো কাঁথা তাড়াতাড়ি করবো তবে তো পয়সা পাবো অতো পয়সা কোথায় পাবো এই বলে বাচ্চাদের ভুলিয়ে রেখে হয়তো কোনো সময় না বউদের হয়তো একটা জিনিস কিনে দিলুম কাপড় চোপড় করে এই রকম করি আর কী করবো